পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক যে সামাজিক সমস্যাগুলি রয়েছে সেগুলি মোকাবিলার জন্য আমাদের সমাজকে নানান রকমভাবে সমস্যার পড়তে হচ্ছে তার মধ্যে হল দারিদ্র দারিদ্রতা হচ্ছে মানুষ যারা ধনী মানুষ তারা দরিদ্র মানুষদেরকে নানান রকমভাবে ছোট করে দেখায় বা ছোট করে দেখা নানান রকম ইশারা কথাবার্তাতে তাদেরকে ছোট করে দেয় তারপরে হচ্ছে সামাজিক সমাজে অনেক মানুষ আছে যে যারা অন্যায় করে চলে গেলে তারা সাধারণত তার ন্যায় বিচারটা পায় না তারপরে আছে বৈষম্য যেমন ছেলে আর মেয়েদের মধ্যে যে একটা বৈষম্য মানে ভেদাভেদ করে দেখায় যে এই কাজটা ছেলেরাই করতে পারে বা এই কাজটা মেয়েরা করতে পারে বা এটা মেয়েদের দ্বারা হবে না এভাবে মেয়েদেরকে যে ছোট করে দেওয়া এটা সমাজের মধ্যে একটা দারুণভাবে সমস্যার সৃষ্টি করে আর এইসব লিঙ্গ বৈষম্যটা সমাজকে অনেক ছোট করে দিচ্ছে